ব্লুটুথ হেডফোনের একটি খারাপ দিক হচ্ছে এতে রেডিয়েশানের আমাদের সরাসরি মস্তিষ্কে এসে আঘাত করে কারণ ব্লুটুথ যে যে হেডফোন তাতে ম্যাগনেটিক পাওয়ার সিস্টেম থাকে ঠিক আছে এর ফলে আমাদের যে রেডিয়েশান বের হয় তা আমাদের মস্তিষ্কের জন্য খারাপ আমাদের স্মৃতিশক্তি অপভ্রংশ ঘটাতে এটি খুব কার্যকরী যার ফলে এটি আমাদের মস্তিষ্ক বিকৃতি করতেও খুব ভালো কাজ করে তাই ব্লুটুথ হেডফোনের যতটা সুবিধা রয়েছে ততোটা অসুবিধাও রয়েছে